আমার প্রিয় পত্রিকা হল সুখী গৃহকোণ কারণ এইটাতে এইটা আমার এই কারণেই প্রিয় এখানে আমাদের মেয়েদের সমস্ত রকমের কথাবার্তা নিয়ে আলোচনা করার মতন একটা পত্রিকা এইখান থেকে আমি মেয়েদের ব্যাপারে মানে আমি নিজে একটা মেয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এখান থেকে অনেক কিছু জানতে পারি অনেক রান্নার বিষয় জানতে পারি অনেক ঘরের কথা অনেক রকমের কোন মেয়েটার চরিত্র কীরকম বা কোনো কিছু মানে মেয়েদের সম্পর্কিত যেগুলো থাকে সেগুলো আমি এখান থেকে জানতে পারি এছাড়াও আমি বর্তমান পেপার বা বর্তমান খবরের কাগজটাও খুব পছন্দ করি কারণ এখনকার যদিও খবরের কাগজ সবাই পড়া ভুলেই গেছে সবাই এখন মোবাইল বা ফোনে বা টিভিতেই সব দেখে নিচ্ছে কিন্তু তবু আমার কাছে পত্রিকাটাও খুব জরুরি তো আমি যেটা করি সেটা হচ্ছে বর্তমান খবরের কাগজটা আমি প্রতিদিনই নিই আমাদের এখানে প্রতিদিনই আসে তো বর্তমানে খবরের কাগজটা আমি প্রতিদিন নিয়ে পড়াও করি তো দেখি কোথাকার খবর কীভাবে কী হয়েছে কারণ খবরের যেটা পড়ে যেটা আমরা বুঝতে পারি সেটা কিন্তু দেখে অতটা অনুলব্ধ করা যায় না পড়ে মানুষের মন বা মনে থাকে সে কথাগুলো তো সুখী গৃহকোণ ওরকমই একটা পত্রিকা আমার মনে হয় যেখানে একটা মেয়েকে কীভাবে ভালো হওয়া যায় কীভাবে সে সব কিছু সুখী রাখতে পারে বা সব কিছু ভালো রাখতে পারে সেটা কিন্তু সে এখান থেকে জানতে পারবে তো এই জন্য আমরা সুখী গৃহকোণটা খুব ভালো লাগে এছাড়াও ছোটো ছোটো রান্নার যে খবরের কাগজগুলো হয় এগুলো আমার খুব ভালো লাগে সেখান থেকে আমি নানা রকমের রেসিপি জানতে পারি মানে আমার ভালো লাগে এই জিনিসগুলো যে কোনো কিছু উটকানো পাটকানো এগুলো বেশ খুঁচিয়ে খুঁচিয়ে দেখা এই জিনিসগুলো বেশ ভালো তো আমার এই জন্যই এই পত্রিকাগুলো খুব ভালো লাগে